হ্যালো হ্যাঁ কে বলছেন আমি মরিয়াম নার্সিং হোম থেকে বলছি আপনি কে বলছেন আচ্ছা বাচ্চার বয়সটা কী একটু বলবেন ও হ্যাঁ আচ্ছা বলছি বাচ্চাকে কি আগে কো কোনোভাবে এরকম কিছু হয়েছিল বমি বা কিছু আগে ও তখন কি কোনো ডক্টরকে দেখানো হয়েছিল ও হুম বলছি সেই ড ডক্টরের প্রেসক্রিপশন ঠিক আছে সেই ডক্টরের ডকুমেন্টস সমস্ত কিছু আপনি সঙ্গে করে নিয়ে আসবেন আপনি হচ্ছে কোন ডক্টরকে দেখাতে চান এখানে ডক্টর রয় রয়েছে যিনি হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না উনি এই রাত আটটার সময় ভিজিট করবেন আপনারা কি কাইন্ডলি বেরিয়ে গিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে হচ্ছে ডক্টর রয় হচ্ছে আটটার মধ্যে আসবেন আপনারা য যদি একটু তা তাড়াতাড়ি হচ্ছে ভিজিট করেন রিসেপশনে কিছু প্রসেসিং আছে আপনাদের হচ্ছে গিয়ে এটা এ দেওয়া হবে ফর্ম দেওয়া হবে সেটাকে আপনাদের ফিল আপ করতে হবে বাচ্চার নাম বয়স ঠিক আছে বাবার নাম আর হচ্ছে কিছু হচ্ছে ডকুমেন্টস যেগুলো হচ্ছে বাচ্চার জন্ম সার্টিফিকেট আছে আমাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট একটা লাগবে আর হ্যাঁ বাচ্চা হচ্ছে কোন ডক্টরে হচ্ছে আগে ছিল সেই ডক্টরের প্রেসক্রিপশনটা আপনারা সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ফোন করার জন্য